পুরুলিয়া জেলার প্রাকৃতিক সম্পদ হিসাবে যেটি সবচেয়ে বেশি গণ্য হয় সেটি হল শাল গাছ যা পুরুলিয়া জেলার একদিককে কেন্দ্র করে আছে কিন্তু বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী এই শাল গাছকে কেটে ফেলার মাধ্যমে বায়ু দূষণে রত হচ্ছে যদিও সরকার এগুলি আটকানোর জন্য বদ্ধপরিকর এবং পুরুলিয়া পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মী নিয়োগের মাধ্যমে জঞ্জাল কালেক্ট করা এবং সেই জঞ্জালগুলি পুনঃস্থাপনের ব্যবস্থা করার জন্য সরকার এবং পুরুলিয়া পৌরসভা বদ্ধপরিকর